এখনকার শিক্ষা ব্যবস্থার মধ্যে আঁকাটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই প্রত্যেকটি প্রাইমারি স্কুলে আঁকার আঁকার জন্য একটা ক্লাস করা হয়েছে এবং এখানে মাস্টারও নিয়োগ করা হয়েছে তাই প্রত্যেক বাচ্চাদের যেমন ইংরেজি বাংলা অঙ্ক শেখানো হয় সেই রকমই একটা আঁকারও ক্লাস করা হয় প্রত্যেক প্রত্যেক সপ্তাহে হয়তো এক দিন দুদিন আঁকার ক্লাস থাকে তাদেরকে আঁকা প্র্যাকটিস করানো হয় এবং বাড়িতে টাস্ক দেওয়া হয় তারা করতে ইচ্ছুক হয় এবং তাদের উৎসাহও বাড়ে তারা আঁকা নিয়মিত প্র্যাকটিস করে এবং যাদের বাবা মারা আঁকাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে তারা আঁকার জন্যে প্রাইভেট টিউটরও দিয়ে রেখেছে তাদের বাচ্চারা যাতে আঁকে হাতের একটা শিল্পের কাজ তারা শেখে সেই জন্য তাদের বাবা মাদের উৎসাহ দেখা যায় আমার বাচ্চারাও যেমন আঁকাটার প্রতি খুবই ইন্টারেস্ট এবং আমার স্বামী আঁকার একজন মাস্টার সেই দেখে আমিও নিজে নিজে কখনও কখনও আঁকতে ইচ্ছুক হই যতটা ভালো না পারি কিন্তু ছেলেমেয়েরা যে আঁকা শেখে বা করে সেটা দেখে আমার খুব ভালো লাগে এবং আমি তাদেরকে উৎসাহ দিয়েই চলি